হ্যাঁ বলুন

ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন বেড ফাঁকা আছে এখানে এখানে আপনি কখন আসবেন বলুন হ্যাঁ এক্ষুনি চলে আসুন কারণ সো আপনার বাচ্চার জ্বর কি এখনও ও অনেকটাই আছে ও ঠিক আছে আপনি বেশি দেরি দেরি করবেন না চলে আসুন তাড়াতাড়ি আর আসার সময় আপনার বাচ্চাকে একটা প্যারাসিটামল খাইয়ে দিন কারণ অনেকটা রাস্তা তো আসতে কোনো প্রবলেম হলে তাই জন্য আর আপ আপনার বাচ্চার একটা আধার কার্ড আর যে গার্জেন আসবে আপনি বা যেই আসুক তার আধার কার্ড প্যান কার্ডের প্যান কার্ড নিয়ে চলে আসবেন আর যা ফর্ম আছে আমরা ফিল আপ করে দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আর আর হ্যাঁ আর ওই ভর ভর্তির এ এটা এ অ্যামাউন্টটা আপনি পাঁচ হাজার টাকা করে মানে পার ডে ডেলি মানে এক দিন পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করুন বেশি দেরি করবেন না রাখছি